মাছ ধরা ও ভ্রমণের জন্যে আমার খুব বেশি অভিজ্ঞতা ছিল না তো আমি আমার একটা বান্ধবী মাসির বাড়িতে গিয়েছিলাম আমরা চার বান্ধবী মিলে তো সে মাসির বাড়িতে একটা বড় পুকুর ছিল আমরা গিয়ে ছিপ দিয়ে সে পুকুরে মাছ ধরেছিলাম উফ সে যে কি আনন্দ সে বলার মতো না তারপরে আমি সেই জিনিসটা বুঝলাম যে মাছ ধরা ভ্রমণের জন্যে কী করা উচিত পরের বার ছুটিতে যখন আমরা চার বান্ধবী মিলে ওই বান্ধবীর মাসির বাড়িতে গিয়েছিলাম এবং আমার মাথায় ছিল সে আমরা গিয়ে মাছ ধরবো তো তার জন্যে আমি হুইল কিনেছিলাম ও মাছের খাদ্য হিসাবে পিঁপড়ের ডিম নিয়ে গিয়েছিলাম এবং আরও অনেক কিছু নিয়ে গেছিলাম মাছ ধরার সরঞ্জাম যতটুকু নিয়ে যাওয়া দরকার যেরকম হুইল মাছের খাদ্য হিসাবে মাছের টোপ একটা ভালো প্রার্থনা শীশা তো এরকম সমস্ত যতটুকু ছিল আমি নিয়ে গিয়েছিলাম এবং এবং তার ফলে আমি অনেক বড়ো বড়ো মাছ ধরতে পেরেছিলাম এবং সেই মাছগুলো ধরে আমরা খেয়েছিলাম ক যে টাটকা মাছের স্বাদ ক যে অপূর্ব ও আমার এইটুকুই অভিজ্ঞতা ছিল